আমি স্কুল বা কলেজে বিভিন্ন ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছি আমি সেই সমস্ত কিছু বিজ্ঞানী এবং ভারতীয় গণিতবিদদের সম্পর্কে বলছি যেমন আচার্য প্রফুল্লচন্দ্র রায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে যেমন ডাক্তার বিধানচন্দ্র রায় এছাড়া আছেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সত্যেন্দ্রনাথ বসু প্রশান্তচন্দ্র মহলানবিশ এছাড়া বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদানও অনস্বীকার্য আছেন জগদীশচন্দ্র বসু ডাক্তার মহেন্দ্রলাল সরকার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নীলরতন সরকার প্রমুখ আরও অনেক বিজ্ঞানী এই সমস্ত বিজ্ঞানীরা আমাদের ভারতবর্ষকে এক অনন্য জায়গায় এবং উঁচু স্থানে নিয়ে গেছেন তাদের অবদান অনস্বীকার্য তারা যে সমস্ত কাজকর্ম এবং আবিষ্কার করে গেছেন যার জন্য আমরা আমাদের ভারতবর্ষকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পেরেছি চিকিৎসা বিজ্ঞানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের অবদান অসাধারণ

উনিশশো একষট্টি সালে ভারতরত্ন উপাধিতে ভূষিত হন

আছেন জগদীশচন্দ্র বসু

উদ্ভিদের প্রাণ আছে

ঘটনাটি তিনি আবিষ্কার করেছিলেন এছাড়া সত্যেন্দ্রনাথ বসু

পদার্থবিদ্যায় ভারতকে এক উঁচু স্থানে নিয়ে গিয়েছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ তিনিও পদার্থবিদ্যায় অধ্যাপনা করেন এবং তিনি গবেষণা করে অ্যানথ্রোপোমেট্রিক পরিমাপ বিষয়ে গবেষণা করেছিলেন এবং আবিষ্কার করেন ও টু সংখ্যায়ন সূত্র যার থেকে মানুষের মধ্যে জাতিগত ভেদাভেদ আছে কি না তার নির্ণয় করা সম্ভব হয় তিনি ভারতীয় আবহ বিজ্ঞানের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ হন তার নির্দেশিত পথে ভারত সরকার হীরাকুদ বাঁধ নির্মাণ করেন বরাহনগরে তার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট রাশি বিজ্ঞানকে কাজে লাগিয়ে তিনি পরীক্ষার পদ্ধতির আমূল সংস্কার ঘটান এছাড়া বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদানও অসাধারণ

বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হয়ে সর্বপ্রথম ভারতের সার্বিক উন্নতিতে বিজ্ঞান প্রয়োগের কথা বলেন জগদীশচন্দ্র বসু

আমাদের দেশের বিজ্ঞানকে এক উঁচু স্থানে নিয়ে গিয়েছিলেন তার বৈজ্ঞানিক প্রবন্ধগুলি অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়েছে